স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পশ্চিম বর্ধমান জেলার জনগোষ্ঠীর মুখোমুখি প্রধান চ্যলেঞ্জ বা সমস্যাগুলি হল প্রবীণদের একটি বড়ো অংশ আর্থিক সমস্যা সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় যদিও সরকার প্রবীণদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় কিছু উদ্যোগ নিয়েছে যেমন বয়স্ক ভাতা ভাতা বিধবা ও স্বামী পরিত্যাক্তদের জন্য ভাতা বিজিএস ইত্যাদি কিন্তু প্রবীণদের একটি বড়ো অংশ এই কর্মসূচিগুলির আওতার বাইরে রয়েছেন প্রবীণদের জন্য অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা ও পেনশন পেনশন সুবিধা শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ প্রবীণ জনগোষ্ঠী একটি বড়ো অংশ বিশেষ করে যারা কৃষি শিল্প এবং অন্যান্য অনানুষ্ঠানিক খাতের সাথে নিযুক্ত বা তারা এই নীতিমালার আওতার বাইরে রয়েছেন তাই বর্তমানে বয়স্ক ভাতা বা এই গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যাগুলো দূর করা দরকার